হ্যালো হুম নেওদাতে হ্যালো বলছি দিদিভাই আপনার কি ছরাহাটে ফুলের দোকান আছে সব রকম ফুল পাওয়া যায় আমি রায়চক থেকে বলছি রজনীগন্ধার মালাগুলো কেমন দাম

আর গাঁদা ফুলের চেইন আছে আমার অনেকটা লাগবে একটু কি কম হবে আচ্ছা আমার সামনের সপ্তাহে বৃহস্পতিবার দিন লাগবে

আর ওই গোলাপ ফুলও কি পাওয়া যাবে ওগুলোর পিস কেমন